আমি রান্না করতে ভালোবাসি আমি খেতেও ভালোবাসি আমার রান্না আমার বাড়ির লোক সবাই ভালোবাসে ছোটোবেলায় যখন মা রান্না করতো আমি মার সাথে গিয়ে রান্না করতাম রান্না শিখতাম রান্নাটা দেখতাম এর সাথে সাথে আমি টিভি টিভিতেও রান্না দেখেছি অনেক রান্না অনেক পদ অনেক আইটেম অনেক শেফেরও রান্না দেখেছি ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিলো রান্নাটা ভালোভাবেই শিখবো কিন্তু বাড়ির লোক চেয়েছে যে তুমি হয় ভালো করে পড়াশোনা করো করে চাকরি টাকরি করো এই সব করতে এটা হবে না আমি আমার রান্নাটা আমি নিজে শিখেছি নিজের রান্না করছি আমার রান্না আমার বাড়ির লোক খায় খুব ভালো বলে এখন আমার রান্না নিয়ে আমি খুব গর্বিত আমার রান্না খুব ভালো আর আমি রান্না করতে খুব ভালোবাসি রান্না টিভিতে অনেকবার দেখেছি অনেকভাবে দেখেছি অনেক পদ দেখেছি রান্না টিভিতে ভালো জায়গায় একটা রান্না করে ভালো জায়গায় একটা যাওয়ার ইচ্ছা ছিলো সেটা আস্তে আস্তে পূরণ করতে পেরেছি পূরণ হচ্ছে এটাই খুব ভালো লাগছে জীবনে রান্না করতে পারবো এটাই অনেক আর রান্নাটা আমার খুব স্বপ্নের ছিলো রান্না করে যে একটা ভালো জাগায় যাবো রান্না নিয়ে ভালো কাজ করবো রান্না নিয়ে রান্না নিয়ে ভালো সবাইকে রান্না করে করে খাওয়াবো আমার রান্না খেয়ে সবাই বাড়ির সবাই ভালো বলে এটাই ভালো রান্না